পশ্চিমবঙ্গে ব্যবসার যেমন অন ব্যবসায়ী অনেক বেড়ে গেছে চারিদিকে এবং চারিদিকে ব্যবসা ব্যবসায়ী বেড়ে যাওয়ার ফলে এমনি যেমন জিনিসের দাম বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে এমনি কেনাকাটা ব্যবসা সেরকম ব্যবসা করাও হয় না এবং বেচা কেনাও সেরকম হয় না এবং